হ্যাঁ বলুন হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা আমি তো বাগানই করি অবশ্য ওই জন্যই আমার এই কাজটা খুব মানে ভালো লাগে আর কর্মচারীও আমার অনেকেই আছে ঠিক আছে ভালোই করেছেন ফোন করেছেন তা আপনার বাড়ির আশেপাশে জায়গা আছে তো ও আচ্ছা আর হচ্ছে যে জায়গাটা আছে সেই জায়গাটা অনেকটাই হবে না কম জায়গা আচ্ছা আপনি কি ফুলের গাছ লাগাতে চান না ফলের গাছ ফলের গাছ লাগাতে চান আচ্ছা তাহলে আর আমি কি চারাগাছ কি সঙ্গে করে নিয়ে যাব আপনার ওখানকে আচ্ছা ঠিক আছে তাহলে আমার কাছে নারকেল কলা আর নাশপাতি আপেল মানে সবজাতীয়ই ফলের কলম আর চারা আছে আম তাহলে সবগুলোই নিয়ে যাব

আচ্ছা আর বলছি আপনাকে আমি কিছু ফুলেরও আমার সুন্দর সুন্দর মানে আমার বাগানে মানে তৈরি করার জন্য আমি কিছু কালেকশান রেখেছি তাহলে কিছু একটা ফুলের গাছও একটু লাগাতে পারতেন তো ভালো হতো বাগানটা দেখতেও সুন্দর লাগত শুধু ফলটার থেকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কিছু মরশুমি ফুল যেগুলো ফলের সাথে সাথে কিছু ফুলেরও আপনার ওখানে গাছ নিয়ে যাব আর আপনার কি ওখানটা বেড়া টেড়া দিয়ে রেখেছেন তো চারিদিকটা আচ্ছা না তা নাহলে বলব যে আগে সবার আগে বাগান করার জন্য আপনাকে আগে বেড়া দিয়ে দিতে হবে যেই জায়গাটা ফাঁকা জায়গাটা আছে বেড়াটা অন্য কাউকে দিয়ে দিয়ে দিতে হবে কেন আমরা বেড়াটা দিই না তাহলে আপনি নতুন করে একটু কাউকে লাগিয়ে আপনার ওখানে যারা আছেন তাদেরকে লাগিয়ে একটু বেড়াটা দিয়ে দিন আর আমি বেড়া দেওয়ার পর আমাকে একটু খবর দিন আমি তারপরেই না হয় আপনার ওখানে গিয়ে পৌঁছব আর শুনুন আর হচ্ছে শুধু বেড়ার সঙ্গে আমি যেহেতু আপনার গাছগুলো লাগাব গাছের সঙ্গে সারটা কি আপনি এনে দেবেন না আমাকেও নিয়ে যেতে হবে সঙ্গে করে আচ্ছা ঠিক আছে তাহলে আমি সার গাছ সমস্ত কিছুই আমি তাহলে নিয়ে যাব নিয়ে গিয়ে আপনার বাগানে লাগিয়ে দেবো লাগিয়ে আর জল দেওয়ার ব্যবস্থা সমস্ত জলের আরের ব্যবস্থা আছে তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার সঙ্গে পরের দিন কাল বিকেলবেলা দেখা করব ঠিক আছে রাখছি হ্যাঁ